আমি জীবনে পড়াশোনা নিয়ে সময় নিয়ে অনেক বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি পড়াশোনা নিয়ে সম্মুখীন হয়েছি পরীক্ষার সময় অনেক সময় হয় যে পরীক্ষার সময় আমি সব সূচিপত্র শেষ করতে পারি না আগের দিনে বুঝতে পারি যে এখন অনেকটা সূচিপত্রই বাকি আছে কালকের পরীক্ষাটা দেওয়ার জন্য তখন ওই বড়ো চ্যালেঞ্জ আমাকে অনেকটাই উদ্বিগ্ন করে তোলে এবং আমি ওই উদ্বিগ্নর মধ্যেই এক দিনের মধ্যে অতো সিলেবাস কীভাবে শেষ করবো সেটা নিয়ে মাথা ব্যাথা করি এরকম বড়ো চ্যালেঞ্জ আমার মধ্যে পড়েছে সময় নিয়ে চ্যালেঞ্জ বলতে অনেক সময় আমি ট্রেন ধরার সময় দেখি যে আমার কাছে অনেক সময় আছে কিন্তু ধীরে ধীরে দেখি যে বেরোবো তখন দেখি হঠাৎ করে রাস্তার মধ্যে ভিড় চলে আসে যানজট হয়ে যায় তখন ট্রেন ধরতে পারি না এইটাই হচ্ছে আমার কাছে বড়ো চ্যালেঞ্জ